অনেক গ্রাম জায়গায় বা শহর এলাকাতেও মহিলাদেরকে কাজের জন্য কর্ম স্থানের জন্য অনেক কিছু ভালো সুযোগ করে দেওয়া উচিত কারণ মহিলারাও অনেকে আছে যারা পড়াশোনায় হয়তো ভালো নয় কিন্তু হাতের কাজ যে বা কর্ম দিকে অনেক এগিয়ে আছে তাদেরকে অনেক জায়গায় ট্রেনিং দিয়ে তাদেরকে এগিয়ে আনা উচিত যেমন হাতের কাজের মধ্যে হাতের কাজ করিয়ে এখন অনেক রকমভাবে উপার্জন করা যায় সেলাই শিখিয়ে সেলাইয়ে যেমন রুমালের ওপরে হাতের কাজ করা স্টিচ করে তাকে বিক্রি করা বা জামাকাপড় সেলাই করা অনেক রকমের সেলাই শিখিয়ে সেটাকে ব্যবসার মাধ্যমে তারা নিজেদেরকে এগিয়ে আনতে পারবে হাতের কাজ বলতে গেলে পটের ওপরে হাতের কাজ করে বা অনেক রকমের আঁকা বানিয়ে তার হাতের কাজকে বিক্রি করা যায় চা উৎপাদনের জন্য অনেক সময় মহিলাদেরকে তা নেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর জন্য তাদেরকে এগিয়ে নেওয়া উচিত হবে অনেক সময় এরকমও হয় যে কাজকর্ম যারা করে তাদের বাড়িতে খাবার স বানিয়ে তাদের খাওয়ার সময় থাকে না তাই তাদের হোম ডেলিভারির জন্য তাদেরকে খাবার পৌঁছে দেওয়ার জন্য অনেক মহিলারাও এগিয়ে আসবে তাদের হাতের রান্না করে তারা সেই মানুষদেরকে দিতে পারবে যারা রান্না করার টাইম পায় না তাদের কাজের জন্য